রান্না তো আমরা প্রতিদিন করে থাকি কিন্তু রান্নার উপকরণ হিসেবে রান্নাতে একটা বিশেষভাবে গরম মশলা দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু আরও সুন্দর হয় বাজারে যেমন সানরাইজ মশলা পাওয়া যায় আরও বিভিন্ন রকমের মশলা পাওয়া যায় সেই মশলাগুলো দিলে কিন্তু রান্নার স্বাদ একদম আলাদা হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু আমি বাজার থেকে কোনো ম গরম মশলা ব্যবহার করি না আমি সবসময়ে নিজের রা হাতে নিজের হাতে রা গরম মশলা তৈরি করে আমি সেটা খাবারে দিই সেটার স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয় এটা আমার গোপন উপকরণ যেটা আমি রার যেটা আমি বানানো বানিয়ে রাখি সেটা রান্নাতে দিলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় আরও খুব সুন্দর হয় এটা আমি বাড়িতে তৈরি করি নি বাজার থেকে আমি ই এলাচ লবঙ্গ জয়িত্রি জায়ফল গোটা জিরা তেজপাতা সব কিছু নিয়ে এসে সেটাকে আমি ভালো করে কাঠখোলাতে ভেজে নিই এবং সেটাকে ভেজে নিয়ে গরম গরমই কিন্তু আমি শিলে গুঁড়িয়ে নিই একটু শিলে গুঁড়িয়ে নিলে স্ নিয়ে সেটা আমি বেশি করে করে নিই একবারে তারপর সেটা আমি ডিবায় করে ভালো করে রেখে দিই তো আমি সেটা রান্নার সময় যে কোনো রান্না করলে আমি সেট্ রান্নার সময় সেটা আমি দিই সেটা দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবং সেটা খেতে খুব সুন্দর লাগে বাজারের গরম মশলার থেকেও আমার হাতের তৈরি এই গোপন গরম মশলাটি কিন্তু খুব উপ্ সুন্দর স্বাদ দেয় এয় আর এটা দিয়ে আমি সবসময় রান্না করে থাকি এবং এটা আমি কিন্তু কাউকে বলিনি যে আমি বাড়িতে গো মশলা তৈরি করে রাখি